আমি একটি মশালা চা চাই কিন্তু সেটি যেন খুবই গরম থাকে যতটা সম্ভব গরম গরম রাখা যায় সেমনভাবে রাখুন তাই সঠিকভাবে প্যাকেজিং করে আমাকে রাখুন যেন যতটা সম্ভব সেটি গরম থাকে